হ্যালো হ্যাঁ দাদাভাই আমি যে ক্যাব বুক করেছিলাম আধঘণ্টা আগে আপনি বললেন দশ মিনিট পরে আসব কোই এলেন না তো ও তা আপনি বলবেন তো আপনার গাড়ির সমস্যা হয়েছে জ্যামে পরেছেন বা কী আমি তো ওই জন্য আপনাকে ঘুরিয়ে কল করলাম বলে দেখি এখনো দাদাভাই আসেনি কেন আধ ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি দশ মিনিট পরে আসবেন ঠিক আছে আমি যেখানে দাঁড়ানোর কথা ছিল আমি সেখানেই দাঁড়িয়ে আছি আপনি কিন্তু দশ মিনিট পরে আসবেন আর আপনি কিছু মনে করবেন না আমি ঘুরিয়ে কলটা করলাম বলে হুম আচ্ছা দাদাভাই রাখছি ধন্যবাদ